আমাদের এখানে গ্রামীণ মানুষজন কাজ বা চাষবাসের চাপে যেমন কোথাও খেলাধুলা হলে ঠিক মতো যেতে পারে না কিন্তু খেলাধুলাটা এমনই জিনিস সে কাজ আর এসব চাষবাস ফেলে রেখে দিলে হলেও খেলাধুলা করতে যায় এবং খেলাধুলা দেখতে যায় কারণ খেলাধুলা দেখলে যেমন সেটার কাজ চাপে নিয়ে যতোটা চিন্তা করে সে খেলাধুলা দেখতে গিয়ে তার মনটা একটু ফ্রি হয় এবং খুবই ভালো লাগে খেলাধুলা দেখতে খেলাধুলার প্রতি একটা টান খেলাধুলার প্রতি একটা আকৃষ্ট হয়ে গেছে সে তাই খেলাধুলা দেখলে তার যেমন একটু তার ভালো লাগে এবং সে একটু ফ্রি হয় তেমনি খেলাধুলা করতেও ভালো লাগে এবং সব কাজ ফেলে দিয়ে সে খেলাধুলা এই জন্যেই করতে যায় সে যাতে একটু ফাঁকা সময় এবং ভালোভাবে কাটাতে পারে এবং খেলাধুলা করলে আরেকটা সুবিধা আছে তার হচ্ছে খেলাধুলা করার ফলে তার শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং শরীর স্বাস্থ্য মজবুত হয়